গ্রামাঞ্চলের কৃষি ব্যবস্থা খুব ভালো লাগে আমার যে চাষ করে সে চাষি ভাইকে খুব পছন্দ লাগে সে নানাধরনের কষ্ট করে সবজি ফলায় ধান চাষ করে তিল চাষ করে আলু চাষ করে সেইসব থেকে আমাদের শহরে খুব ব্যবস্থা ভালো হয় তাই আমরা খাবার খাই আর কৃষির যে থেকে আমরা যে ব্যবসা করে থাকি সেই ব্যবসা দারুণভাবে চলে সে ব্যবসাটা কীভাবে করে একজন মানুষ থাকে যে হচ্ছে যে ধান কিনে নেয় সেটা শহরের সঙ্গে যোগাযোগ করে সেভাবে ব্যবসা করে আবার এক জায়গায় হয়তো সবজি চাষ হয়েছে সে সবজিগুলো এক জায়গায় জমা করে জমা করে একজন ব্যবসাদার কিনে নেয় নিয়ে সেই সবজি শহরে নিয়ে যায় গিয়ে বিক্রি করে এইভাবেই কৃষি বাজার তৈরি করে গ্রামাঞ্চলের গ্রামাঞ্চলে এইভাবে কৃষি বাজার সং তৈরি করে সব শহরাঞ্চলে আদানপ্রদান করে এইভাবে ব্যবসা করে মানুষ টাকা উপার্জন করে কৃষিটাকে শিল্প হিসাবে ব্যবহার করে গ্রামাঞ্চলের মানুষ